হ্যাঁ বলছি বলুন হ্যাঁ এসছে আপনি কি নিতে চান কানের কানের গলার আমার হ্যাঁ জুয়েলারি অনেক নিত্য নতুন এসছে সামনে ধরেন সরস্বতী পুজো আছে বা দুর্গা পুজো আছে অনেক নতুন নতুন কানে কালেকশান এসছে আপনি যদি দেখতে চান তাহলে আসতে পারেন আমার দোকানে আচ্ছা আচ্ছা আপনি ওখানে এসে আপনি আমাকে বে বিকেলের দিকে আসুন এসে আমাকে ওখানে কল করে নেন বা আমাকে আপনি কল করবেন আপনাকে তক্ষুনি আমি নাহয় অ্যাড্রেসটা বলে দেবো দোকান এই চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে খোলা থাকবে হ্যাঁ আপনার যখন ইচ্ছে আপনি আসবেন কোনো অসুবিধা হলে আমাকে ফোনে জানাবেন আর এখানে শুধু কানের নয় নতুনত্ব অনেক কিছুই জিনিস আছে আপনি যদি দেখতে ইচ্ছুক হন বা আপনার যদি পছন্দ হয় আপনি অবশ্যই বলবেন বা এখানে ভালো জিনিসও পাওয়া যায় নিঃসন্দেহে আপনি নিতে পারেন ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আপনি অবশ্যই আসবেন আর আমাকে এসে আপনি কল করবেন হ্যাঁ ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ